হ্যাঁ স্যার যেটা বলছিলাম ওই আমার ওষুধটার ব্যাপারটাই আমি ফোন করেছিলাম তো আমার তো টাইম চলে যাচ্ছে আমার বাড়িতে বাড়িতে অসুস্থ পেশেন্ট যথেষ্ট সময় হয়ে গেছে এখন আপনাদের ডেলিভারিটা ঠিক ঠাক টাইম নিয়ে কমপ্লিট হচ্ছে না আমি তো ডেলিভারিটা করেছি অনেকদিন আগেই কারণ আমার তো ওটা লাগবে আমি এমার্জেন্সি জিনিস হ্যাঁ আপনি তো বুঝতেই পারছেন যে ওষুধটাও মানুষ অন্য কিছু হলে দু এক দিন লেট হয় তবু ঠিক আছে বাট ওষুধটা জিনিস এগুলো তো আপনারা যা জানেন সবই তো জানেন না আমি এই আমার আশেপাশে পাচ্ছি না বলেই তো আপনাদের ওখান থেকে আমি পার্সেলটা নিচ্ছি কিন্তু সেটা এখনও এসে পৌঁছাচ্ছে না কতটা আপনার কতটা এমার্জেন্সিটা তো আপনি ভালোভাবেই জানেন যে আমি তা নাহলে আমার যদি এমার্জেন্সি নাই হতো তাহলে আমি ওখান দিয়ে করতাম না ডেলিভারি অর্ডার করতাম না তাহলে আপনি তো একটু হ্যাঁ হ্যাঁ আপনারা আপনারা দেখুন আপনারা দেখুন এই যে জিনিসগুলোই কেন কাস্টমার আপনাদেরকে অবজেকশান দেবে এই জিনিসগুলো কেন কাস্টমারটা অবজেকশান দেবে হ্যাঁ সে তো অবশ্যই আপনাদের প্রবলেম থাকতে পারে দেখুন প্রবলেম সব মানুষের আসে কিন্তু একবারে কাস্টমারের প্রবলেমগুলো বোঝুন কাস্টমার একটা জিনিস যখন অর্ডার দিয়েছে সেটা তো আর এমনি এমনি অর্ডার দেয়নি না সেটা অনেকটাই মানে বিশেষ কিছু দরকারের জন্যই অর্ডার দিয়েছে তার এমার্জেন্সি ছিল বলেই যেখানে সে যা তার কাছে পায়নি যার কারণেই সেো অর্ডারটা দিয়েছে তো সেইটা যদি না ঠিক ঠাক টাইমে এসে পৌঁছায় তাহলে কী করে হবে বলুন আপনাদের ডেলিভারিরকে একবার দেখুন চেক করে দেখুন আমি তো চেক করে দেখুন দেখছি তো এখনও পর্যন্ত আমার অর্ডার এখনও রিলিজ হয়নি নিশ্চয়ই তাহলে আপনাদের ওখানে কোথাও আটকে আছে সেটাই আপনারা দেখুন হ্যাঁ ঠিক আছে ওটা দেখুন আর কী বলবো আপনাকে আর কি একটা মানুষের তো একটা লিমিট থাকে আমরা অধৈর্য হয়ে যাচ্ছছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে